রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলতে আমাদের কাছে আছে এই মুহুর্তে মিক্সার গ্রাইন্ডার আছে মাইক্রোওয়েভওভেন এগজস্ট ফ্যান আছে এবং পুরোনো দিনের থেকে যখন এই ধরণের যন্ত্রপাতি ছিলো না তখন পুরোনো যুগের মানুষরা কাঠের জালে খড় দিয়ে এবং গুল কুটো দিয়ে রান্না করতো এখন গ্যাস ওভেন সমস্ত কিছু আসাতে মানুষের অনেক সুবিধাও হয়েছে তাড়াতাড়ি খুব রান্না বান্না সব কিছু সমস্ত তাড়াতাড়ি হয়ে যায় এবং সময়ের মধ্যে করতে পারে মানুষ এবং আগেকার যুগের খুবই অসুবিধার মধ্যে ছিলো কেরোসিন তেল জোগাড় করতে হতো নাহলে প্লাস্টিক চিকচিকি দিয়ে কাগজ দিয়ে আগুন ধরাতে হতো কিন্তু এখন যতো দিন যাচ্ছে ততো পরিবর্তন হচ্ছে মানুষের সুবিধাও হচ্ছে মানুষ নিজের ইচ্ছামতো যখন যা ইচ্ছা হবে রান্না করে খেতে পারবে এবং কোনো মানুষ যদি কাজের মধ্যে ফেঁসে থাকে সেও কাজ থেকে এসে অন্ততপক্ষে একটু রেস্ট করে আরাম করে গ্যাসে রান্নাটা করতে পারবে এবং গ্যাস যদি শেষ হয়ে যায় ইলেকট্রিক দ্বারা মাইক্রোওয়েভওভেনের দ্বারা রান্না করতে পারবে মাইক্রোওয়েভওভেনে খাবার গরম থাকবে কোনো অসুবিধাই নাই এখন মানুষ অনেক সুবিধার মধ্যে চলছে আর পুরোনো যুগের থেকে এখন অনেকই পরিবর্তন হয়েছে মানুষের খুবই সুবিধা এতে আমাদেরও সুবিধা এবং এরকম যদি চলতে থাকে তাহলে আর কোনো অসুবিধাই হবে না গ্যাসে এবং এখনো পর্যন্ত অনেক মানুষেরা আছে যারা গ্যাস কিনতে পারে না তারা এখনো পর্যন্ত পুরোনো যুগের ইয়ে দিয়েই রান্না করছে যেমন কাঠে হোক কিংবা গুল হোক বা কয়লা হোক এবং কেরোসিন তেলও তো দিন দিন দাম অনেক বেড়ে যাচ্ছে মানুষ ব্যবহার করতে পারছে না কেরোসিন তেলের যা দাম হচ্ছে সেই হিসাবে মানুষ আগের চাইতে অনেক মানুষ এখন ঠিক আছে অসুবিধা কিছু নেই এবং পরবর্তীকালে যেভাবে চলছে আশা করা যাচ্ছে মানুষ ঠিকভাবে অসুবিধা কিছু নেই